হ্যাঁ আমি বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জিনিস ডেলিভারি নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে ডেলিভারি সংস্থা খুবই ভালোভাবে কাজ করেন খুব সময় মতো এখন আমাদের পরিষেবা দিয়ে থাকে